প্রথমবার যখন আমি রান্না করতে গিয়েছিলাম তখনকার অভিজ্ঞতা তখনও আমার ঠিক ছিল না ঠিক তেমন ভালো ছিল না বাড়িতে মা ছিল না ভাই আর দাদা আর বাবা ছিল রান্না আমাকেই করতে হয়েছিলো তখন বয়স আমার তেরো চোদ্দো এরকম মিনিমাম হবে তখন আমি রান্না করেছিলাম ভাত করেছিলাম ভাতটার চালটাও ভালো করে সেদ্ধ করি নি একটু সেদ্ধ করেছিলাম তারপর আলু পোস্ত করেছিলাম আলু পোস্ত করতে গিয়ে আলু কাটতে গিয়ে আমার হাত একটু কেটে গিয়েছিলো ভালো করে আলুও কাটতে পারি নি আর পোস্ত মিক্সচার মেশিন তো আমাদের বাড়িতে ছিল না তখনকার দিনে আমি শীল আর নোড়াতেই পোস্তটা বেঁটেছিলাম দানা দানা মতো হয়েছিলো আর তখনকার দিনে কড়াইয়ে তেল দিয়ে আমি আলু ভাজতে গিয়েছিলাম আলু ভাজতে ভাজতে তেলের ছিটকা আমার গায়ে পড়েছিলো অ্যাক্সিডেনও তখন হয়েছিলো ওইভাবেই আমি রান্না করতে শিখেছি ওইভাবেই আস্তে আস্তে রান্নাও করেছি এখনও রান্না করছি কিন্তু বাড়ির লোক আমাকে ভালোই বলে যে রান্না ঠিকঠাক করে এখন ওই রকম করেই আমি রান্না করতেও শিখেছি রান্না করি